বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা দেশের প্রায় কুড়ি কোটি মানুষ ব্যবহার করে এবং বাংলা ভাষার কিছু বাক্যাংশ রয়েছে যেমন ঘুঘু দেখছো ফাঁদ দেখোনা কুকুরের পেটে ঘি ভাত সহ্য হয় না

এরকম কিছু প্রবাদ বাক্য রয়েছে কিন্তু বাংলা ভাষা হিসেবে আমি গর্ববোধ করি কারণ বাংলা ভাষা কে আমি খুব সম্মান করি বাংলা ভাষা নিজের মাতৃভাষা বাংলা ভাষা দেশের বিভিন্ন জেলায় ব্যবহার করা হয় বাংলা ভাষা আমি কথা বলতে ভালবাসি এবং বাংলা ভাষাকে আমি সম্মান করি